আপনি কি ফুল বিক্রি করেন সিজেনের সমস্ত ফুল আছে আপনার দোকানে পাওয়া যায় কি যেমন ধরুন যেরম ফুল আমার বিয়েবাড়ি আছে খাটটা সাজানো ঘরটাও সাজানো বিয়ের বাসর সাজানো গেটটা সাজানো এমন ধরনের ফুল কিরকম মানে কতকখানি কত দামে পাওয়া যাবে বাজেটটা কত যেমন গাঁদা ফুল ধরুন রজনীগন্ধা ডালিয়া গোলাপ আরো বিভিন্ন ধরনের যেগুলো সাজানো যায় চন্দ্রমল্লিকা এরম বিভিন্ন ফুল এই সিজেনের

একটু কম সম হবে না সপ্তাহখানেক পরে দিতে পারবে বললে আপনি কি দিতে পারবেন সপ্তাহখানেক পরে দিলে কি আপনি দিতে পারবেন ঠিক আছে আপনাকে কনট্যাক করে দোবো